আমার শহর সম্পর্কে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় সেটা হলো এখা বেশি বেশিরভাগ ক্ষেত্রে শহুরে এলাকায় গাছের পরিমাণ খুবই কম থাকে কিন্তু আমাদের এখানে গাছের পরিমাণটা একটু বেশি অন্য শহরের থেকে তাই আমার এই জিনিসটাই খুব বেশি ভালো লাগে আর এটা আমি পছন্দ করি কারণ এই গাছ গাছের পরিমাণ বেশি থাকার জন্য আমরা যে শাক সবজি ফলমূল খাই সেগুলো টাটকা পাওয়া যায় এবং সবচেয়ে বড় যেটা হলো সেটা হলো অক্সিজেন অক্সিজেনের পরিমাণটা আমাদের এখানে প্রচুর তাই অক্সিজেনের কোনো ঘাটতি এখানে পাওয়া যায় না যেহেতু গাছের পরিমাণটা বেশি আছে তাই তো আর তারপর রয়েছে যে অ এই যে গরম গরমের ক্ষেত্রে গাছের গাছ থাকলে গরমটাও একটু কম লাগে তাই আমার এই জিনিসটাই খুব বেশি পছন্দ হয়